আমাদের তো বাগান বা উঠোন নেই তাই আমাদের ছাদ বাগান আছে যেমন ছাদে ছাদের উপরে ওরকম পাখির খাবার দিই আমি প্রথম প্রথম প্রথম কয়েক দিন খাবার পাখির জল খাবার দিতাম তা প্রথম প্রথম পাখিরা আসতো না তা কয়ে আমার একটা বন্ধুর বাড়িতে দেখেছি তারাও ওরকম ছাদ বাগানে উঠে জল দানা ভাত দিত পাখিদেরকে তা ওদের মানে প্রথম প্রথম ওদেরও বাড়িতে পাখি আসতো না তখন জানতো না এবার তখন ওরাও বললো যে এরকম মানে প্রত্যেক দিন দিতে তা আমি এই মাসখানে প্রায় একভাবে জল দানা দিয়ে যাচ্ছে তা পাখিরা প্রথম প্রথম জানতে পারতো না যে আমি জল বা দানা দিচ্ছি বলে খেতে খাবার দিচ্ছি বলে ও ছাদ বাগানে তা এখন যে এখন জানে এখন আমি রোজ ওদেরকে খাবার দিই দানা দিই ভাত দিই জল দিই দুবেলা সকাল বিকেল তা ওরা এখন জেনে গেছে এখন কন্টিনিউ তারা আসে এসে দানা খেয়ে যায় জল খেয়ে যায় তাই জন্যে যাদের বাগান আছে বা উঠোন আছে বা ছাদ বাগান আছে তারাও যদি প্রত্যেকে যদি পাখিদের যদি জল খাবার যদি দিতে থাকে প্রথম প্রথম হয়তো খাবে না কিন্তু দিতে থাকলে তখন ওরা জেনে যাবে তখন ওদের বাগানে বা উঠোনে বা ছাদ বাগানে সেখানে সব জায়গায় পাখিরা জানতে পারলে ওরাও খেতে চলে আসবে